হ্যালো হ্যাঁ স্যার বলুন বলছি আমি এতদিন ছিলাম আপনার হোটেলে যে তার থাকার ফলে তিনবার খাওয়া খরচা আর রুম রুম ভাড়া কত কি পড়েছে বলুন তো একবার শুনি হুম হিসাব করে বলুন তো আমার আরও কিছু দিন থাকার একটু মানে আছে আর কিছু দিন থাকবে সেটা আচ্ছা বল স্যার স্যার মানে আমার সাথে যে আমার এক বন্ধু আসার কথা আছে বন্ধু যদি আমার সাথে থাকে সেটা একটু কম টম করে দেওয়া যাবে না যে দুজন মিলে যদি একসাথে থাকি এক আমার রুম আমার ডবল রুম লাগবে না আমার একটা সিঙ্গেল রুম হলেও হবে আর খাওয়া খরচাটা যেমন মানে আমরা দা দুজন মিলে থাকবো দুজনের খাওয়া দাওয়াটা তো আপনাকে দিতে হবে আর সেইভাবে একটু কম সম করলে হবে না যে একজন তো ছিলাম তার বদলে আরেকজন যদি এক্সট্রা আসে কিছু ধরো এক মাসে ধরো এক আধ আচ্ছা ওকে বলছি বলছিলাম স্যার যে আমি তো নিরামিষ খাই আমার বন্ধু আবার আমিষ খায় আর ওই জন্যে আমি জিজ্ঞাসা আরেকটা ভেবেছিলাম আপনাকে জিজ্ঞাসা করতে যে আমার তো নিরামিষ খরচা আলাদা হবে আর আমিষ খরচা তো আলাদা হবে আমি সেই জন্য আগে আগে থাকতে আপনাকে মানে করে দিচ্ছি যে তাহলে খরচাটা কেমন হবে সেইটাও একটু বলে দেবেন আচ্ছা ওকে স্যার আমি খুব ধন্যবাদ আপনার হোটেলে থাকার জন্য আমাদের কোনো অসুবিধা নেই